হ্যাঁ বল

বা গুড নিউস তো অবশ্যই যাবো কবে থেকে ঠিক করা হয়েছে ওহ পেছালেতো ভালো তো তাহলে যাওয়ার তো ইচ্ছা আছে পেছালেতো ভালোই হত তাহলে পঁচিশে ডিসেম্বরটা ওখানেই কাটানো যেতো সবাই মিলে একসাথে

ও ঠিক আছে স্যারের কাছে রিকোয়েস্ট করে দেখা যাক কী হয় সেরকম আরও ভালো করে রিকোয়েস্ট করতে হবে কী বলে দেখা যাক কালকে যাবো সে পুরো পুরো পুরো পরিবার নিয়ে যাবো সপরিবার নিয়ে গিয়ে সেখানে থাকবো থেকে ভালো করে ঘুরতে হবে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করা আছে

আচ্ছা ঠিক আছে আর থাকার জন্য কী হোটেল আর থাকার জন্য কী হোটেল রুম বুক করা আছে করা হয়েছে নাকি নিজে গিয়ে করতে হবে হ্যাঁ তারপরে সেটা কোম্পানি থেকে বুক করবে নাকি আমারা নিজেদেরকে করতে হবে ও তাহলে যে কেউ যেকোনো হোটেলে উঠতে পারি যেয়ে তাই তো ও তাহলে কী তোরা সপরিবারেই যাবি নাকি একা একা যাবি ভাবছিস আচ্ছা ওই তো আমি আমার স্ত্রী আমার ছেলে তিনজন আচ্ছা ঠিক আছে ঠিক

হুম হুম হুম হুম

হুম হুম আচ্ছা নিজের পার্সোনাল গাড়ি ভাড়া করতে হবে তাই তো ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাই ভালো ঠিক আছে তাহলে পরের দিন অফিসে দেখা হবে ঠিক আছে